বাংলা ভাষা এই অঞ্চলে অন্যান্য ভাষাকে বিভিন্নভাবে বিকাশ করেছে যেমন এই অঞ্চলের প্রধান ভাষা হচ্ছে বাংলা ভাষা চলিত বাংলা ভাষা এই চলিত বাংলা ভাষা এখনকার যুগে কি হচ্ছে সেটা কিছু কিছু ক্ষেত্রে শর্ট ভাবে ইংরেজি ব্যবহার করা হচ্ছে এখনকার বাচ্চা ছেলেদের এই সমস্ত ইংলিশ মিডিয়ামের প্রথমে ভর্তি করে দেওয়া হচ্ছে কিন্তু বাংলা ভাষার যে একটা গুরুত্ব বাংলা ভাষার যে একটা